আমরা সন্ধ্যায় প্রতি সপ্তাহে একটি অনুষ্ঠানের আয়োজন করি যেখানে আমাদের পরিবারের বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন সবাই থাকে তো ওখানে ওই সপ্তাহে একদিন ছুটি নিয়ে সবাই আনন্দ উপভোগ করি যেখানে আমরা খুবই আনন্দ করি না খাওয়া দাওয়া নাচ গান সবকিছুই ওতে হয় তো এই জন্য আমরা ওই একটা দিন সবাই কাজ ছুটি করে নিজের মনে আনন্দে একটা দিন খুবই আনন্দভাবে উপলব্ধি করি যেখানে আমাদের সারা সপ্তাহে যে কোনো দিন বেছে নিতে হয় কারণ সবাই তো কাজের সঙ্গে যুক্ত থাকে তো এই কারণেই আমরা যে কোনো একটি দিন বেছে খুবই আনন্দ উপভোগ করি আর খাওয়া দাওয়া নানা রকমের রান্না হয় যেখানে আমরা সারা সারাদিন ওই একটি দিন সপ্তাহে সারাদিন নাচ গান উপলব্ধি করি যেটা খুবই আমাদের আনন্দময় হয়ে থাকে